কোনো ছবি আঁকার জন্যে কোনো পৃষ্ঠা আছে আঁকতে পারে আর্ট পেপারে ছবি আঁকতে আমি খুব ভালোবাসি আর্ট পেপার অনেক শক্ত হয় কারণ এতে ছবি আঁকতেও খুব সুবিধা হয় ক্যানভাসেও ছবি আঁকতে আমি ভালোবাসি কিন্তু আমার পছন্দ হচ্ছে আর্ট পেপার আর্ট পেপারটা কেননা অনেক শক্ত এবং কম খরচে পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায়